প্রাচীনযুগে এবং মধ্যযুগের ভারতে অনেক বিখ্যাত রাজা আছে যেমন চন্দ্রগুপ্ত মৌর্য হুমায়ুন আকবর তারপরে বিম্বিসার তো এদের বিভিন্ন রকম আমরা ঘটনা শুনে থাকি আমরা ইতিহাস বইতে তার মধ্যে আকবরের একটা ঘটনার কথা আমার মনে আছে যোধা আর আকবরের ভালোবাসার কাহিনি তো এটা যুগ যুগান্তর ধরে মানুষের মনে লেগে রয়েছে তারা হিন্দু মসুলমানের যে একটা ভালোবাসা সেইটা এখানে দেখানো হয়েছে তারা কীভাবে একে অপরকে অপছন্দ করা সত্ত্বেও পরে তাদেরকে একে অপরকে খুব ভালোবাসতো তাছাড়া আমাদের আরো কাহিনি আছে যেমন আছে আমাদের হুমায়ুনে গল্প আছে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প আছে তারপরে এরকম বিভিন্ন রকম ইতিহাসে আমরা অনেক নানান রাজার কথা শুনেছি এবং এই ঘটনাগুলো আমি প্রচুরভাবে আমার মনকে অভিভূত করে আর আমার এইগুলো পড়তে খুব ভালো লাগে এবং আমি এগুলো মনের মধ্যে আমার গেঁথেও থাকে